এখানকার বিভিন্ন সমস্যাগুলি হল যেগুলি মানুষ মুখোমুখি হয় তাহলো যানবাহন কোথাও যেতে গেলে রাস্তায় ভিড় বেশি সব জায়গায় যাওয়ার মত গাড়িও পাওয়া যায়না গ্রীষ্মকালে জলের খুব সমস্যা মানুষ ঠিক মত জল পায়না মানুষ জলের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় রাস্তাঘাটে খুব একটা ভালো নয় রাস্তা ঘাট ভাঙ্গাচোড়া অনেক জায়গায় বর্ষাকালে চলাচলে অসুবিধা হয় গ্রামগঞ্জে হাসপাতাল খুব কম গ্রামগঞ্জে হা হাসপাতালে চিকিৎসার জন্য দূর দুরান্তে যেতে হয় যেখানে সেখানে বড়ো কিছু অসুবিধা হলে বড়ো মেডিকেল কলেজ বা অন্যানো জায়গায় যেতে হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে করা মুশকিল এই সমস্যাগুলি মানুষের জীবনকে প্রভাবিত করেছে তার দৈনন্দিন জীবনে সুখ স্বাছন্দ্য কমে যাচ্ছে নেতাদের থেকে তেমন সাহায্য চাইনা তা নেতাদের কাছে সাহায্য চাইলে তারা তেমন কিছু সাহায্য করে না